আপনাদের কোম্পানিতে আমি একটি ক্যাব বুকিং করেছিলাম ক্যাবটি আমি ক্যান্সেল করতে চাই হ্যাঁ আপনাদের ড্রাইভার বিরাট অলস আপনাদের ড্রাইভার ক্যাবটি দেরি করে এনেছিলো কেন এতো গাড়িটি আসতে দেরি হয়েছিলো কেন তার জন্য আমি আমার আমি অটো ও ক্যান্সেল করি করতে বাধ্য হলাম ড্রাইভার অনেক দেরি করেছে এবং জরুরি ভিত্তিতে বেরোতেও আমাকে হবে তাই আমি বেরোতেও পারলাম না আপনার ড্রাইভারের জন্য আসা না কারণের জন্য তাই আমি আপনাদিকে বলছি ক্যাবটি ক্যান্সেল করুন আমার এবং ক্যাবটি আমার টাকা যেই টাকাটা আমি পে করেছিলাম অনলাইন সেই টাকাটা আমাকে ব্যাক করুন